আমি শিশুদের বাংলা ভাষা শেখানো খুবই গুরুত্বপূর্ণ মনে করি তার কারণ হচ্ছে আমরা যেহেতু বাঙালি এবং আমাদের মাতৃভাষা বাংলা তো সেক্ষেত্রে আমরা পূর্বপুরুষ থেকেই বাংলায় কথা বলে এসেছি সেই জন্য আমাদের পরবর্তী প্রজন্মকে বাংলা শেখানোটা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি এবং আমাদের যারা বাড়িতে বাচ্চারা আছে তারা সবাই বাংলা মিডিয়ামেই পড়াশুনো করে কেননা আমরা সবাই বাংলাতেই কথা বলি এবং আমাদের যে স্কুল আছে বা আমাদের যে বোর্ড আছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বা আমাদের যে প্রাইমারি বোর্ড আছে সেখানেও কিন্তু সমস্ত কিছু বাংলাতেই শিক্ষা দেওয়া হয় তাছাড়া যে শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের ছেলে মেয়েরা টিউশন পড়ে তারাও কিন্তু বাংলাতেই পড়ান তাই আমি মনে করি বাংলা শেখানো বা বাংলায় কথা বলতে শেখানো খুবই গুরুত্বপূর্ণ আমাদের শিশুদের